জমিদারি প্রথার সময় আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম যে তাঁরা যখন চাষবাস করত তখন সেই এলাকায় একজন রাজা ছিল এ হলেন মুকুন্দপুরের রাজা এই রাজার অধীনেই সমস্ত মানুষকে কাজ করতে হতো এছাড়াও তাঁদের কাছ থেকে শুনেছি স্বাধীনতা সংগ্রামের সময় গণেশ মাহাতো রঘুনাথ মাহাতো মাতঙ্গিনী হাজরা সিধু কানু বিরসা মুন্ডা প্রীতিলতা ওয়াদ্দেদার এইসমস্ত স্বাধীনতা সংগ্রামী নেতার নাম শুনেছি তাঁরা এই এলাকায় ব্রিটিশ সাম্রাজ্যের সাম্রাজ্যের প্রতিবাদে বিভিন্ন সময়ই তাঁদের বিভিন্নভাবে তাঁদের ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাঁদের সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তাঁদের প্রধান অস্ত্র ছিল তির এবং ধনুক তির ধনুক বর্শা বল্লম ইত্যাদি এইগুলোকে এই এই এইগুলিকেই কেন্দ্র করে তাঁরা লড়াই করত একবার দাদুর কাছ থেকে শুনেছিলাম এখানকার রঘুনাথ মাহাতো বলে যে নেতা ছিল তিনি ব্রিটিশের বিরুদ্ধে একা একা লড়াই করে কুড়ি জনের একটা টিমকে তাঁরা হারিয়েছিল এবং তা এবং গ্রামবাসীদের কাছে গ্রামবাসীদের তার মর্যাদাকে রক্ষা করেছিল তাছাড়াও এখানকার মানুষ এখানকার সেই রঘুনাথ মাহাতো তাঁর একটা বাছুর ছিল সেই বাছুরকে এক সময় বাঘে নিয়ে গিয়েছিল তিনি সেই বাঘের মুখ থেকে তাঁদের তাঁর সেই বাছুরটাকে উদ্ধার করে নিয়ে এসেছিল